সকালে ঘুম ভাঙে প্রযুক্তি দিয়ে অর্থাৎ আমার মোবাইলটা আমাকে অ্যালার্ম দিয়ে বলে দেয় যে ওঠার সময় হয়ে গিয়েছে তো সকাল থেকে এই যে শুরু হওয়া প্রত্যেকদিন আমাদের যাপন জীবনযাপন প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের প্রযুক্তি আজকাল অনেকটাই সাহায্য করছে বিভিন্নভাবে আজ থেকে কুড়ি বছর আগে আমাদের যেভাবে জীবনযাপন ছিল আজকের ডেটে তো তা নেই আজকের দিনে কিন্তু আমরা ভীষণভাবে এগিয়ে যাচ্ছি কোনদিন ভাবতে পেরেছি যে আমি যে ট্রেনটা করে সফর করব সেই ট্রেনটা কোথায় আছে আমার গন্তব্যস্থলে কখন পৌঁছবে বা আমার যেখান থেকে ট্রেনটা ধরার কথা সেই জায়গাতে কটার সময় এসে ট্রেনটা পৌছবে সেটা আমি আমার এই চলমান যে ফোন আজকাল আমরা যেটা প্রাত্যহিক জীবনে যেটাকে আমরা ব্যবহার করি সেখানে আমি সেটা জানতে পারছি আমার আজকে একটা টিকিট কাটার জন্য আগে আমরা ট্রেনের টিকিটের জন্য আমাকে লাইনে সকাল থেকে দাঁড়িয়ে থাকতে হতো এখন আমি কিন্তু বাড়িতে বসে জাস্ট একটা শুধুমাত্র সুইচ এর মাধ্যমে বা একটা জাস্ট একটা কয়েকটা সুইচ টিপলেই আমার কিন্তু কাজটা হয়ে যাচ্ছে টিকিট কাটাটা হয়ে যাচ্ছে অর্থাৎ যেটা বক্তব্য সেটা হচ্ছে যে প্রযুক্তি আমাদেরকে ভীষণভাবেই আমরা প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছি এবং এর ভালো দিকগুলোই বেশি মানে ইতিবাচক ব্যাপারটাই বেশি যেমন আমি বলব যে এই যে অ্যালেক্সা নামক যে যন্ত্রটি আজকাল আমরা ব্যবহার করে থাকি ভাবা যায় যে আমি তাকে বলে দিলাম যে আমাকে সকালবেলায় মনে করিয়ে দেবে যে গিজারটা অন করতে হবে বা গিজারটা অন করে দাও সে গিজারটা আমার হয়ে অন করে দিচ্ছে তো এই যে ভবিষ্যতে এদের সাফল্য তো আমরা দেখতেই পাচ্ছি ভবিষ্যতে এগুলো আরো এগিয়ে যাবে এরপরে আমরা আজকে কলকাতায় যেটা চার ঘণ্টায় পৌঁছাচ্ছি দুদিন পরে সেখানে হয়তো এক ঘণ্টায় পৌঁছাব তো প্রযুক্তিভাবে তো প্রযুক্তিগতভাবে আমাদের তো ভীষণভাবে আমরা এগিয়ে চলেছি এই বিষয়ে কোনো সন্দেহ নেই